ছয় দুই দু হাজার দুই দশ বারো দু হাজার বারো দশ দশ দু হাজার দশ ছয় ছয় দু হাজার ছয় নয় নয় দু হাজার নয়